হ্যাঁ বলছি দশই অগ্রহায়ণ রিসেপশান হচ্ছে আচ্ছা যেহেতু ম্যাডাম ছেলের বিয়ে সেহেতু আমাদের বাজেটটা একটু বেশিই পড়বে আপনি যদি বলেন শুধু স্টিল ছবি করাবেন তাহলে আমরা দশ হাজার টাকা নেব আর আপনি যদি বলেন ভিডিও নেবেন তাহলে আমরা পনেরো হাজার টাকা নেব আচ্ছা দুটোই করবেন তাহলে ম্যাডাম আমরা পনেরো হাজার টাকা নেব কারণ ছেলের বিয়ে তো প্রথম দিনও যেতে হবে বিয়ের দিনও যেতে হবে তার রিসেপশানের দিনও যেতে হচ্ছে

হ্যাঁ হ্যাঁ আমরা হচ্ছে দশই অগ্রহায়ণ ফাঁকাই আছি একজন বলছিল কিছুক্ষণ আগেই আমরা সে এখনও ফুলফিল বলতে পারল না তাহলে আপনি যখন বুকিং করছেন তাহলে আপনারটাই নেব অ্যাডভান্স না আপনার কোথায় বাড়ি কোথায় আচ্ছা পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়াতে বাড়ি হ্যাঁ ম্যাডাম তাহলে অ্যাডভান্স নিতেই হবে কারণ এখান থেকে তো অনেক দূর আপনি এখনও করবেন না করবেন না তার ঠিক নেই হ্যাঁ আপনি অ্যাডভান্স দিতে হবে আপনি হচ্ছে সাত হাজার টাকার মতো অ্যাডভান্স দিতে পারবেন হ্যাঁ ম্যাডাম ফোনপেতেই করে দেবেন আচ্ছা ম্যাডাম আগে টাকাটা পাঠিয়ে দেবেন মনে করে কারণ আমার হচ্ছে ক্লায়েন্টকে আগে থেকে বলতে হবে না যে হচ্ছে নেবে না নেবে না এবারে কালকে যদি আপনি এসে বলেন যে নেব না করবেন না আমার কাছ থেকে তাহলে আমারও অর্ডারটা ক্যানসেল করা হয়ে যাচ্ছে না আরও অর্ডার নিতে হয় তো আমারও হতে পারে হ্যাঁ ম্যাডাম হ্যাঁ হ্যাঁ আপনি নিশ্চিন্তে থাকুন আমাদের ছবির কোয়ালিটি খুব সুন্দর এইচ ডি পাবেন ঠিক আছে ভিডিও এইচ ডি পাবেন কোনো খুঁত বার করতে পারবেন না আমাদের ছবিই কি আর ভিডিওতেও কি হ্যাঁ সবই ভালো আমাদের আপনি আমাদের ছবিগুলো দেখেছেন তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের তাহলে দশই অগ্রহায়ণ যাচ্ছি হ্যাঁ তাহলে আপনি টাকাটা মনে করে একটু পাঠিয়ে দেবেন হ্যাঁ ঠিক আছে রাখুন